হ্যালো আমি কি ওলা সাংস্থার সঙ্গে কথা বলছি আসলে আমি এখান থেকে একটি গাড়ি ভাড়া করেছিলাম বসিরহাট থেকে রাজারহাট যাওয়ার জন্য সকালবেলা এগারোটা নাগাদ তো সেই গাড়িতে আমি চলে এসেছি গন্তব্যে পৌঁছে গেছি তো আপনি ড্রাইভার এখন কি বলতে পারেন যে আমি ওইখানে অনলাইন করবো না ক্যাশে ডেলিভারি টাকাটা আপনাকে দেবো আসলে অনেকটা জ্যাম ট্যাম কাটিয়ে আসলাম আর অনলাইনের মাধ্যমে আমি টাকাটা তো পেমেন্ট করতে পারবো না আপনাকে তার কারণটা যদি বলতে গেলে তালে এরকম বলতে হয় যে আমার অ্যাকাউন্টে আর পর্যাপ্ত পরিমাণ টাকা নেই অনলাইনে আর কি অ্যাকাউন্টে হয়তো আছে বা নয়তো নেই যেটাই হোক তো আমি আপনাকে ক্যাশে টাকা দিতে চাইছি আর সেক্ষেত্রে আপনার কাছে কি খুচরো হবে যদি না হয় তাহলে আমি টাকাটা আপনাকে কীভাবে পেমেন্ট করতে পারবো একটু দেখুন যদি কোথাও থেকে তাহলে ই করতে পারেন বা ক্যাশ কি আপনারা নেন না আমি তো জানি যে অনলাইন সংস্থা ওলা উবের ক্যাশ নেয় যে ব্যাপারটা অনলাইন সিস্টেম ঠিক আছে কিন্তু তবু আমি জানি যে এখানেও ক্যাশ নেওয়া হয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার তো খুজরো নিয়ে বেরোনোর দরকার ছিলো তাই না তাহলে কী হবে এখন তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আপনি কি আপনার কোনো আর কোনো ছেলে বেড়িয়েছে যারা হচ্চে আপনাকে খুজরো দিতে পারে তালে তাদের সাথে একটু ফোনে কথা বলে দেখুন সেহেতু ভালো হতো না আর আমারও তো অনেকটা সময় যাচ্ছে আমাকে তো কাজে বেরোতে হবে তাহলে দেখুন যাতে খুচরো নিয়ে আসে বা কিছু বা এখানে যে দোকান থেকে কেউ কেউ কাছে ফোন করে একবার দেখুন ঠিক আছে আসতে পারবো না বলছে যদি বলছে পারবে না তাহলে কী করা যাবে তালে দেখুন আশেপাশে কোনো দোকানে গিয়ে খুচরো করতে পারেন কারণ আমি তো আর গিয়ে করবো না খুচরো কারণ ধরুন আমি আসছি আপনার গাড়িতে আমি টাকা দেবো আপনি ব্যাক করবেন আমাকে এটাই তো আপনাদের দায়িত্ব অনলাইন হলে আমি অনলাইন করে দিতাম কিন্তু অনলাইন যখন নেই আপনারই দায়িত্ব যে কোনো গ্রাহককে যাতে না কোনো সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে আপনি দেখুন কোথা থেকে ভাড়া দেবেন বা কোথা থেকে খুচরোটা দেবেন ফেরত সেটাই একটা ব্যাপার না আমি ক্যাশ দিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে তালে আপনি ওখানে দোকানে বা কোথাও যান গিয়ে খুজরো করে নিয়ে এসে আমাকে তাহলে আমার বাকি টাকাটা ফেরত দিন তো এটাই আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি একবার চেক করে নিন আবার আমি তো পৌঁছে গেছি গন্তব্যে আমি চাইলেই এখান থেকে চলে যেতে পারবো কিন্তু আমি তো সেটা তো যাই নি আমি আপনার সাথে ভালো ব্যবহার রাখছি এবং আমি চাইছি আপনি গিয়ে কোথা থেকে খুচরো করে নিয়ে আসুন আমি এখানে দাঁড়াচ্ছি তো ঠিক আছে তাহলে আপনি যান আমি দাঁড়িয়ে আছি